ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে সাংস্কিতিক ভাষা ও যোগাযোগে বাংলা ভাষা আমাদের কী ভূমিকা পালন করে সেটা আসলে আমরা দেখতে পাই বাংলা ভাষা মূলত আমাদের লোকাল যে আমাদের পশ্চিমবঙ্গ সেখানে আমাদের বাংলা ভাষা চলে তাছাড়াও পশ্চিমবঙ্গের বাইরেও আমরা দেখে থাকি এই বাংলা ভাষার অনেক ভূমিকা আছে যেমন আমাদের পুরুলিয়া জেলায় যে জন্য বিখ্যাত পুরুলিয়ার ছৌ নাচ সেই ছৌ নাচ আমরা বিদেশে গিয়েও দেখতে পেয়েছি সেখানে বাংলা ভাষাকে আরো কতটা মানুষের কাছে প্রভাব ফেলানো যায় সেই ছৌ নাচের যারা মানুষ ওখানে গেছেন আমরা সেই বিদেশেও দেখেছি যে ওখানেও অনেক মানুষের মধ্যে এই বাংলা ভাষা তাদের মনে ধরে নিয়েছে এই বাংলা ভাষাকে কতখানিভাবে ধরে নিয়েছে সেটা আমি হয়তো আপনাকে বলে বোঝাতে পারবো না কিন্তু এই বাংলা ভাষা মানুষের কিন্তু একটা দিনের পর দিন প্রভাব পড়ে যাচ্ছে এই বাংলা ভাষাকে নিয়ে প্রভাব পড়ে যাচ্ছে তার কারণ হল বাংলা ভাষা শুনতে কিন্তু খুবই সুমধুর হয় কোনও ব স্পষ্ট বাংলা ভাষা কোনও মানুষকে যদি বলা হয় আমরা দেখতে পাই সে বাংলা মায়ের ভাষার মধ্যে অনেক মাধুর্য লুকিয়ে থাকে